আমি আমার মাতৃভাষার বই ছাড়াও আমি মাঝে মাঝে অন্যান্য বইও পড়ি যেমন আমি হিন্দি বই পড়ি যাতে হিন্দি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি এবং আমি এমন একটা বইয়ের নাম বলতে পারি যা আমাদের মাতৃভাষার বই সেটা আমাদের এই সকলের মানুষজনদের পড়া উচিত মাতৃভাষা যাদের বাংলা যেমন আমাদের বাংলা ভাষা বা বাংলা ভাষার যে বাংলা বই হয় সে বাংলা বইটা সবারই পড়া উচিত যাদের যাদের মাতৃভাষা বাংলা তাদের এটা মনে করি আমি তাদের সবারই পড়া উচিত সেই জন্যই আমি আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলা বই আমি পড়ি এবং মাঝেমধ্যে হিন্দি বই পড়ি যাতে হিন্দি ভাষাটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি